হুম হ্যালো বলছি কখন যাবি রে আমাদের বোস ইস্টিটিউশন ক্যাম্পাস থেকে যে গাড়িটা দেওয়া হয় আমাদের যাতায়াতের জন্য ওটা কি আজকের দেবে কটা নাগাদ না বলছি কটা নাগাদ গাড়িটা আসবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কীসের টাকার কথা বলছিলিস ও ওটা ওটা তো ওই হাজার বারোশো এইরকম একটা নিয়েছিল অতটা ঠিক খেয়াল নেই হ্যাঁ হাজার না বারোশো এইরকম একটা নিল তো ও ওই তাহলে হবে স্লিপ তো আছে হুম ওই জন্য তো যাই হোক তুই তাহলে ওই গাড়িতেই আসবি তো আর এ দাঁড়াতে হবে মোড়ে আচ্ছা ঠিক আছে আর ওই বইটা সঙ্গে করে নিয়ে আসবি যেটা কাল নিয়ে গিয়েছিলিস মোটামুটি নোট টোট লেখা হয়ে গিয়েছে তো ওটা দেখে না ওইখানে গিয়ে কি আর হবে ওইখানে তো আরও সকলে আসবে কতটা হয়েছে তোর ও আচ্ছা আচ্ছা আর বাদ বাকিটা জেরক্স করে নিলে পারতিস